হ্যালো এটা দাস রেস্টুরেন্ট আমি একটা দুই তারিখে বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম পঞ্চাশ প্যাকেট সেটা সাতটার সময় ডেলিভারি হওয়ার কথা ছিল এখনও হয়নি কী বলছেন এখনও এক ঘণ্টা টাইম লাগবে কিন্তু আমার অতিথিরা তো অনেক আগে চলে এসেছে এই এখন আটটা বাজে এখনও এক ঘণ্টা টাইম চাইছেন নটা বেজে যাবে না না অতক্ষণ টাইম দেওয়া যাবে না আপনি আধা ঘণ্টার মধ্যে পাঠিয়ে দিন না হলে আমার অতিথিরা সবাই চলে যাবে আপনাকে তো বলেছিলাম যে সাতটার সময় ডেলিভারি দিতে হবে এত দেরি করলে কী করে হবে